হ্যাঁ আমি নির্দিষ্ট ধরণেরই স্ট্যাম্প পয়সা বা শিলা যোগ করে থাকি বা সংগ্রহ করে থাকি এবং তার একটি নির্দিষ্ট মানদন্ডও আছে আমি বেশিরভাগ ধরনের স্বাধীনতাসংগ্রামী বা দেশের সঙ্গে যুক্ত এমন কেউ এবং মনীষী এবং বিভিন্ন মন্দিরের পুরোনো মঠ মন্দিরের যাবতীয় ভগ্নাবশেষ সংক্রান্ত শিলা পয়সা বা স্ট্যাম্প যোগার করে থাকি এবার আসা যাক কি ধরনের স্ট্যাম্প বা কাদের স্ট্যাম্প আমি যোগার করেছি তারা হলো যেমন যদি মনীষী বলে থাকি স্বামী বিবেকানন্দ এবং যদি স্বাধীনতাসংগ্রামী বলি তাহলে নেতাজী সুভাষ চন্দ্র বোস ভগত সিং লাল বাহাদুর শাস্ত্রী বাল গঙ্গাধর তিলক এছাড়াও আমাদের জ্ঞানী কিছু ব্যক্তি আছেন যারা যার মধ্যে রয়েছে বিদ্যাসাগর আমাদের অনেক ভালো দেশের সঙ্গে যুক্ত এমন লেখক রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এছাড়াও অনেকেই আমি সকলেরই স্ট্যাম্প পয়সা বা শিলা যোগার করে রাখি